হ্যাঁ আমি একটি মাতৃভাষার বই পড়েছি সেই বইটি হলো ইংরেজি বই এই ইংরেজি বইটি পড়ে আমার খুব ভালো লেগেছে আমি এই বইটির থেকে অনেক জ্ঞান অর্জন করেছি আর আমি এই বইটি থেকে গ্রামার ইংরেজিতে লেখা আছে সেইগুলি আমি বাংলাতে করতে শিখেছি আর আমি একটি মাতৃভাষায় বইও পড়েছি সে বইটি হলো রবীন্দ্রনাথের লেখা অনেক বই রবীন্দ্রনাথের লেখা বইগুলি আমার খুব ভালো লাগে রবীন্দ্রনাথের লেখা কবিতাগুলি খুব সুন্দর করে লেখা থাকে এবং এই কবিতাগুলি পড়লে খুব মন ছুঁয়ে যায় এবং আমি রবীন্দ্রনাথের লেখা অনেক বইগুলি থেকে কিছু অংশ নিয়ে আমি নিজের মতন করে একটি কবিতা লিখেছি সেই কবিতাটি আমি হচ্ছে দর্শকদের কাছে তুলে ধরতে চাই তাই আমি একটি কোম্পানিতে গিয়ে ওই গল্পটি আমি ছাপা ছাপাতে দিয়েছি এবং সবারির কাছে যেমন পৌঁছে যায় এবং আমাদের পাশাপাশি যারা আছে তাদেরকেও বলেছি যে রবীন্দ্রনাথের লেখা কিছু গল্প পড়তে সেখান থেকে কিছু জ্ঞান অর্জনও করতে এবং তারা আমার কথা শুনে অনেক বইও পড়ে রবীন্দ্রনাথের এবং রবীন্দ্রনাথ আমাদের কাছে অনেক কিছুই তুলে ধরেছেন